আমি জীবনে শিখেছি এমন কিছু গুরুত্বপূর্ণ পাঠ হলো মানুষ চিনতে শেখা এবং আমাদের শিক্ষকদের সাথে কীভাবে ব্যবহার করতে হয় আচরণপূর্ণভাবে এবং ভালোভাবে ভ্রাতৃত্বপূর্ণভাবে বন্ধুদের সাথে মেশা সহপাঠীদের সাথে মেশা এবং তাদেরকে আগামী জীবনে কীভাবে এগিয়ে নিয়ে চলা অর্থাৎ আমি আমার বিদ্যালয়ে বা কলেজ জীবনে পড়াকালীন আমি আমাদের শিক্ষকদের সাথে এমনভাবে মিশেছি যা আমার আগামী জীবনে আমাকে এগিয়ে যেতে ত্বরান্বিত করবে বলে আমি আশা রাখছি কারণ তাদের সাথে মেশার ফলে আমার আচরণের অনেকটা পরিবর্তন হয়েছে আমরা এখানে গ্রাম্য পরিবেশে থাকাকালীন আমরা এখানে কথাবার্তা ঠিক রকমভাবে আদান প্রদান করতে পারতাম না ভাবের আদান প্রদান করতে পারতাম না অর্থাৎ ভাবটা ঠিকভাবে প্রকাশ হতো না কখনও কখনও মনের কথা মনে রয়ে যেত কিন্তু স্কুল কলেজ বিদ্যালয় মহাবিদ্যালয় যাওয়ার জন্য যাওয়ার ফলে আমি নানারকম কিছু শিখতে পেরেছি যেমন সকলের সঙ্গে ভ্রাতৃত্বমূলক বা সৌভ্রাতৃত্বমূলকভাবে আচরণ করলে আমরা অনেক কিছু পেয়ে পেতে পারি আবার আমার জীবনে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার মাধ্যমিকের সময় আমি খুব ভেঙে পড়েছিলাম আমার শরীর অসুস্থ হয়েছিল তখন আমি একটা নামী দামি হসপিটালে ভর্তি হয়েছিলাম ভর্তি হওয়ার পরে আমি সেখানে নানারকম রুগীর সাথে পরিচিতি হয় আমার এবং সেখানে পরিচিত হওয়ার পর আমি বুঝতে পারি যে সকল মানুষের কষ্ট কতটা হতে পারে বিভিন্ন কারণে আমি ভাবি আমি কষ্টে আছি কিন্তু আমি কষ্টে নেই আমি জানি যে আমার থেকেও আরও বেশি কষ্টে অনেকে আছে এইসব গুরুত্বপূর্ণ পাঠ আমার জীবনে আমাকে অনুপ্রাণিত করে চলেছে সে সেই দিনের মুহূর্তটাকে অনুভব করেছি আমি আমি খুব কাছ থেকে মৃত্যুকে উপলব্ধি করেছি আমি জানি যে কীভাবে কতটা কষ্ট হলে মানুষ নিপীড়িত হতে পারে আমার জীবনে অনেক নানারকম ঘটনা ঘটে গেছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইস্কুল জীবনের বিভিন্ন ঘটনা এবং ওই আমার ক্লাস দশম এ অর্থাৎ টেনে যখন এই মৃত্যুশয্যায় পড়ি আমি তখন